শিক্ষাকে জনমুখী করে তোলার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিটি পদক্ষেপ অত্যন্ত উল্লেখযোগ্য এবং অনগ্রসর যারা যারা পিছিয়ে পরা সম্প্রদায় তাদের কাছে তাদের প্রতিটি পরিবারে শিক্ষার আলো যাতে পৌঁছে যায় সেই জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এমনকি কিছু পদক্ষেপও নেওয়া হয়েছে যেগুলি অত্যন্ত ইতিবাচক মিড ডে মিলের পাশাপাশি স্কুলের পোশাক সম্পূর্ণ বিনামূল্যে ছাত্রছাত্রীদের দেওয়া হয় প্রাথমিক স্তরে প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক এমনকি উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত বেশ কিছু পাঠ্যবই সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় এবং সেগুলিকে বিতরণ করা হয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক প্রস্তুতির আগে সরকারের পক্ষ থেকে আমরা যেটাকে বলি টেস্ট পেপার সেটি প্রকাশ করা হয় যেটি ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক এছাড়াও আরও বহু বহু পদক্ষেপ বহু নীতি রয়েছে সরকারের যেগুলি রূপায়িত হলে আগামী দিনে অনগ্রসর সম্প্রদায়সহ সমগ্র পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা ছাত্র সমাজ অত্যন্ত উপকৃত হবে